আমি পাদুকালয় থেকে একটি জুতো কিনেছি যে জুতোটি খুবই আরামদায়ক এবং চলতে গেলে ভীষণ আরাম বোধ হয় এই জন্যই আমাকে জুতোটা খুবই আকর্ষণীয়